হ্যাঁ আমি মনে করি যে মিডিয়া সব সময় মানুষকে বিভিন্ন দিক থেকে সংবাদ তথ্য ইত্যাদি দিয়ে সাহায্য করতে পারে প্রথমত সচেতনতা বৃদ্ধি গ্রামীণ জনগণকে স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে জানাতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে ধরুন জরুরি তথ্য প্রাকৃতিক দুর্যোগ মহামারী বা আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে জনগণকে সতর্ক করতে ও তথ্য প্রদান করতে মিডিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মিডিয়া বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন ধরনের পরিস্থিতিকেও কিন্তু তাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে আবার সরকারি তথ্য সরকারি নীতি প্রকল্প এবং পরিষেবা সম্পর্কে জনগণকে অবগত করতে মিডিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় শিক্ষা প্রধান শিক্ষাগত অনুষ্ঠান তথ্যমূলক গ্রাম এবং স্বাক্ষরতা কর্মসূচির মাধ্যমে মিডিয়া শিক্ষার প্রসার ঘটাতে সাহায্য করে তারপরে বলি সংস্কৃতির বৈচিত্র বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য এবং রাজনীতির সম্পর্কে জনগণকে শিক্ষিত করতে মিডিয়া সাহায্য করে তাপরে বলি সাংস্কৃতিক বিনিময় গ্রামীণ এবং শহর এলাকার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে মিডিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে বলি অর্থনৈতিক উন্নয়ন করে বাজার তথ্য কৃষি ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহয়তা করার জন্য বাজারে তথ্য প্রদান করে তারপরে বলি কৃষি উন্নয়ন উন্নত কৃষি পদ্ধতি প্রযুক্তি এবং বাজার সম্পর্কে কৃষকদের জানাতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসএমই প্রচার করতে ও মাঝারি শিল্পের এসএমই পণ্য ও পরিষেবা সম্পর্কে জনগণকে জানাতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে হচ্ছে নাগরিক ব্যস্ততা সচেতনতা নাগরিক তৈরি গুরুত্বপূর্ণ সামাজিক গ্রামে একটি অর্থনৈতিক বিষয়ে মিডিয়া তাদের সাহায্য করে এবং তাদেরকে কীভাবে তাদেকে আরও উন্নত করা যায় সে সম্বন্ধে তাদেরকে সাহায্য করে ও এবং জানায়